গ্রামের মানুষরা ভ্রমণের জন্য বেশি বাস বা ট্রেন ব্যবহার করে থাকে সেই জিনিসগুলো যদি আমরা আরও উন্নত করতে পারি সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থা আরও উন্নত হয়ে যাবে তাই বাস ট্রেন এবং রাস্তাঘাট আরও ভালো করা উচিত